আমি বিভিন্ন রকমের বই পড়তে ভালোবাসি বিশেষত প্রকৃতিগত যে বইগুলো আসলে প্রকৃতির উপর নির্ভর করে যে বই কবিতাগুলো লেখা হয় যে ছোটো গল্প লেখা হয় তা পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ছোটো গল্প বলতে আমি সেই ছোটো গল্পের কথা বলতে চাইলাম যে ছোটো গল্পতে আমাদেরকে স্যার একবার বলেছিলেন যা শেষ হয়েও হইল না শেষ মানে এই কথাটি আমরা এমন অনেক গল্প পড়েছি যার শেষটা কিন্তু আমরা জানতে পারিনি একটা কৌতূহল রয়েই গেছিলো যে এরপর কী হবে এই ধরনের গল্প পড়তে আমি ছোটোবেলা থেকে বেশ ভালোবাসি আমার যে বাংলার স্যার ছিলেন যিনি আমি যার কাছে টিউশন পড়তাম তিনি আমাদের পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের একজন শিক্ষক তিনি বাংলা এতো মধুরভাবে পড়াতেন তেনার বাংলা পড়ানো দেখে আমি বাংলার প্রতি ভালোবাসায় পড়ে যাই বাংলার প্রতি যেন এক প্রেম চলে আসে আমার মধ্যে বাংলা ভাষা তো আমার মাদার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা সে জায়গা থেকে বাংলা ভাষা তো একটা ভালোবাসার জায়গা রয়েইছে এবং তেনার পড়ানোর যে স্মৃতি তেনার পড়ানোর যে ধারা তা কিন্তু অনেকটা আপ্লুত করে বাংলা ভাষাকে ভালোবাসার জন্য আমি ভীষণভাবে বাংলা বই পড়তে ভালোবাসি বাংলা বইয়ের পাশাপাশি ইংরেজি বইও পড়তে ভালোবাসি আমি কোনও ইলেকট্রনিক্স উপায়ে বই পড়তে ভালোবাসি না কেন না ইলেকট্রনিক্স উপায়ে বই পড়ার সেই মাধুর্য নেই যা আমি একটি সাধারণ বই থেকে পেয়ে থাকি আমি কিন্তু কখনও অডিও বুক শুনিনি